হ্যাঁ ওখানে ভর্তি তো হয়েছি স্কাই কোচিং সেন্টারে লাগছে বলতে প্রত্যেকটা টিচারই ভালো কিন্তু কম বেশি ভালো থাকে তো এর মধ্যে কিছু টিচার শুধু নোট দিয়ে ছেড়ে দিচ্ছে ঘরে হচ্ছে সেগুলোকে করতে হচ্ছে কিছু টিচার বুঝিয়ে দিচ্ছে যতখন না বুঝতে পারছি তত হ্যাঁ হ্যাঁ অরুণ স্যার খুব ভালো বাংলাটা বোঝাচ্ছে অরুণ স্যার বোঝাচ্ছে এবং প্রত্যেকটা এ যতখন না বুঝতে পারছি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন খুব ভালো করছেন কিন্তু ইংলিশের স্যারটা শুধু নোট দিয়ে দিচ্ছে দিয়ে আর বলছে এগুলো হুম হুম হুম হ্যাঁ স্যারকে বললে কেউ না করে না বাট হোমওয়ার্কটা বেশি দেয় মেনেক মানে খাটতে কম চায় যতখন না নিজে থেকে জিজ্ঞাসা করব বলবেন না যেমন অন্য স্যারদের জিজ্ঞাসা করলে না জিজ্ঞাসা করলেও আমাদের জিজ্ঞাসা করে উনি ওনাকে জিজ্ঞাসা করতে হয় হ্যাঁ এএখন হ্যাঁ এখন ইতিহাসের স্যার ইতিহাসের স্যারও ভালো নোট দেন এবং বুঝিয়ে দেন এবং হোমওয়ার্কের সাথে হোমওয়ার্ক নিনিয়মিত নেন উনি এই না করলে আবার পানিশমেন্ট দেন হ্যাঁ কড়া টিচার মানে দায়িত্ব নিয়ে উনি নিজে থেকেই সব কিছু ইয়ে করেন অঙ্ক ভালো হচ্ছে কিছু কিছু বুঝতে পারছি কিছু কিছু বুঝতে পারছি না কিছু কিছু মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে দেখি কী হয়